হ্যালো বলছি এটা কি সালমা টেলর বলছি না যে আমার না মানে বিয়ের অনেকগুলো জামাকাপড় করানোর ছিল আপনার কি হবে সময় বলছি যে হ্যাঁ আমি আপনাদেরই মানে পাড়ার একজন ক্রেতা দিয়ে মানে আমি অনেকগুলোই জামাকাপড় ওখানে মানে করিয়েছি তো ভাবলাম কি আপনাকে দিয়েই সবটা মানে করিয়ে নেব বলছি আমার কুড়ি বাইশ দিনের মানে মতো হয়ে গেলে মানে জামাগুলো চাই হবে মানে এক মাস তো দেরি আছে বিয়ে আছে তো কুড়ি বাইশ দিন যদি হয় সময় ও করে দিলে একটু ভালো হতো না আমি একটু মানে বেশি টাকা তাহলে দিয়ে দিতাম আপনাকে যদি তাও করে দিতেন সে তো অনেকগুলোই জামা রয়েছে তো হ্যাঁ আমার তো মোট ওই কুড়ি বাইশটাই হবে হ্যাঁ সে তো আছে কিন্তু আপনি আছেন তো মানে সামনে তো ওই জন্য ভাবলাম কি আপনাকেই যদি দিয়ে দিতাম সে তো আছে না এবার এবার বিয়েটা তো মানে ইয়ে করতে হবে আর কেউ সেরকম নেই হ্যাঁ হ্যাঁ এবার আপনি দেখুন কিছু করে মানে যদি করে দিলে ভালো হতো আপনি দেখুন যদি সময় হয় করে দিন না নাহলে আমার তো সেরকম কেউ নেই না করার তাহলে বিয়েটা ইয়ে হবে না হ্যাঁ হ্যাঁ ওই লেহেঙ্গাটা তো আছেই আর অনেকগুলো সালোয়ার এগুলোও আছে শাড়ি আছে শাড়িতে পিকো করাতে হবে আর ওইগুলো জরির আছে তো ওগুলো সাবধানে করতে হবে তাহলে একটু দেখুন তাহলে কী করবেন হ্যাঁ ঠিক আছে আপনি দেখুন হ্যাঁ আর বলছি কি আপনি কি মানে ওই ছেলেদের জামাকাপড় তৈরি করেন নাকি তাহলে আমি নিজের ভাইদেরও জামা দিয়ে দিতাম ঠিক আছে আমি তাহলে অ্যাডভান্স আপনাকে দিয়ে দেব সেটার কোনো ইয়ে নেই তাহলে আপনি করে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দেব একটু করে দিন আমি আপনাকে টাকা তাহলে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে আসবো আমার মোট ওই তো বললাম তো কুড়ি বাইশটার মতো হবে আর তার বেশিও যদি হতে পারে যদি ছেলেদের কী করবেন ওই পাঞ্জাবি টাইপের আছে পাঞ্জাবি এগুলো করে দিলে একটু ভালো হতো ঠিক আছে তাহলে দেখুন কীরকম কী হয় আমি তাহলে সাতটার সময় আসবো দেখা করতে আচ্ছা না যেরকম হবে করে দেবেন ঠিক আছে ঠিক আছে আমি কটার সময় আসতে হবে বলবেন সাতটা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসবো তাও কত লাগবে ঠিক আছে ঠিক আছে তাহলে ও ঠিক আছে ঠিক আছে আমি চলে আসবো ঠিক আছে রাখুন